আমি একটা ছবি আঁকার সিদ্ধান্ত তখনই নিই যখন আমার চোখ সেই ছবিটাই আটকে যায় বা বা কোনো একটা সুন্দর দৃশ্য আমার চোখ আটকে যায় এবং আমার মন সায় দেয় হ্যাঁ এটা হবে তো সেই ছবিগুলোই আমি আঁকার চেষ্টা করি আর আমার আমার আর্ট বলতে আমি প্রকৃতিকে নিয়েই বেশি ভাবতে ভালোবাসি

আমি আমার প্রিয় মানুষের ছবি এঁকেছিলাম আমার সামনে বসিয়ে রেখে ছবিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং আমি খুব প্রশংসার পাত্র হয়েছিলাম তাই বলে আমি বলছি না যে আমার কোনো মানুষের ছবি আঁকা আমার কাছে প্রিয় মানে হচ্ছে প্রকৃতি আর প্রকৃতির ছবি আঁকতে গেলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায় আর প্রকৃতির সাথে আমার নিজেকে একত্রিত করে সেটা ক্যানভ্যাসে ফুটিয়ে তুলি এবং সেই ছবি হয়ে যায় অসাধারণ বারবার সেই ছবিগুলো নিয়ে আমি প্রশংসার পাত্র হয়েছি কারণ সেই ছবিগুলো আমার ভালোলাগা থেকে এসেছে এবং আমার মনের ক্যানভাস থেকে এসেছে সেই জন্য আমার ন্যাচারালি সেই ছবিগুলো ভালো হয়